হ্যাঁ বলুন হ্যাঁ ঠিক আছে কিন্তু এবার ম্যামদের মধ্যে কারা কারা যাচ্ছে বা কে কে ইয়ে আছে মানে কি কোনো গার্জেন যাচ্ছে না তাই তো শুধু ছাত্রদেরকে নিয়ে না সব সাপোর্ট মানে একটু ভালোভাবে নিয়ে যাওয়া কোনো কিছু ইয়ে হোক সব আছে তো ঠিক আছে আর এমনি মানে ওদের শুধু অযোধ্যা পাহাড়ই নিয়ে যাচ্ছেন আর আর এমনি নিয়ে যেতে কত করে নিচ্ছেন মানে এমনি ঘুরতে যাওয়ার মানে ফিজ যেটা নেয় কত করে নিচ্ছেন এটা হ্যাঁ সেইটা কত করে চারশো আচ্ছা ঠিক আছে আর ওখানে কেমন কী আছে মানে এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ঘোরা আচ্ছা ঠিক আছে তাহলে সেইটা আর এমনি ফিজ চারশো টাকা করে ঠিক আছে আমি রনিকে দিয়ে ইস্কুলে পাঠিয়ে দেব টাকাটা ফিজটা হ্যাঁ আর একটু তাহলে একটু দেখবেন কেন কি আমি তো আপনাদের ভরসায় ওকে ছাড়ছি ঘোরাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি রনিকে দিয়ে পাঠিয়ে দেব টাকাটা একটু দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ রাখুন